আমি আগে তো মাছ টাছ ধরতাম না কিন্তু পরে যখন লোক নদীতে মাছ ধরতে যাচ্ছে তখন আমি বলছি যে আমার মাছ ধরতেই হবে না ধরলে আমার হবে না কিন্তু আমি মাছ ধরতে গিয়েছি গেলে সবাই টানে অনেক অন্তর দিয়ে আমি টানি না কেন না নদীর মাছ কুমিরের ভয় কিন্তু শেষ পর্যন্ত দেলাম আগে যারা টানছে তাদের মাছ পড়ছে বিশাল তখন আমি একদিন আগে আগে টানলাম টেনে নিজেকে বাঁচার জন্য মাছটা বড় কথা না পয়সাটা বড় কথা না আমি বলছি যে এই ধারে যা হবে কূলের দিকে সেইগুলো সবই ভালো এই করতে করতে মাঝের দিকে মাছ তো হচ্ছে না তখন আমি একটা বুদ্ধি কালাম যে আমি যদি প্রথম ধারায় ধরি তা হলে বলা যায় না ভবিষ্যতে ভালো কী মন্দ যদি আমার মন্দ হয় তখন আর এক আর এক অবস্থা হয়ে যাবে তখন আমি কী করছি যে প্রথমে যখন ধরছি মাছ তখন আমি মাঝখানে ধরে টানছি কিন্তু মাছ পড়ছে না মোটে তখন আমি এক বুদ্ধি করলাম যে একদম কূলের ধারায় কেউ টানছে না প্রতিটা জীব বাঁচতে চায় মরার আশা কেউ করে না কিন্তু যখন ফার্স্টে ধরছে তখন ধরছে মাঝে লোক ভর্তি আমি তখন একদম কূলের গা দিয়ে টানছি টানতে টানতে এই জালের বাঁকটা মাটি গায়ে আসে ওই ওই রাস্তার কোনা দিকে যেন এক পাও যেন না চলতে পারে ওই রাস্তার কোনা মাছ আর জল এখানে রাখছি অর্ধেকের বেশি রেখে আমি টানছি টানতে টানতে দেখি যে বাবা রে মাছ পড়িয়েছে তা বিশাল মাছ আবার যদি লোকের সাথে ওই কথা বলি তা হলে লোকে তো আবার ওইভাবে টানবে টানলে আমার তো টানা হবে না তখন আমি ওই ভাবে টেনে টেনে বড় বালতিতে চাপাই চাপিয়ে লোকে বলে এই কখন যাবি কখন যাবি মাছ দিতে আর তো আমি মাছ ধরার পরে আমার মাথার যন্ত্রণা হছে এখন আমি পরে বাছব বলে তারা যখন চলে যায় আমি তখন সেই মাছটা বাছি বেছে সবাই চাইতে হাই রেট মাছ হয় আমার আচ্ছা ওই করতে করতেই একদিন আমি বলছি যে একটা বড় মাছ খাওয়ার ইচ্ছা খুব আমার তাই কী করব একটা বড় মাছ খাওয়ার তো লোকের দুধে আগে টানলে কত লোকের তো হাত পা সব কামড় কুমিরে কেটে দেয় ওই আমার দেখলেও ভয় করে তখন আমি কূল দিয়ে টানছি টানতে টানতে হঠাৎ একটা ভেটকি মাছ পড়েছে আমার জালে তা আমার জালটা হচ্ছে ওসল জাল ওসলের মধ্যে চলে গিয়েছে গেলি একবারে এক একবার জালের মধ্যে ঘপাট ঘপাট সব দোকানে তখন আমি বলছি যে কী সর্বনাশ আমার এ জাল ইয়ে করলে এ রকম হচ্ছে কেন কামড় ঢুকল না কুমির ঢুকল আমি তখন ভয়তে জালের একটা দড়ি ছেড়ে দিয়েছি আর একটা আর একদিকে শিকড় ধরে রেখেছি রেখে আবার বলছি না আমার জালে ঠিক বড় মাছ পড়েছে অন্য কিছু পড়লেও অসুবিধা হতো তখন আমার আনন্দ হচ্ছে আমার জালে ঠিক বড় মাছ পড়েছে তখন সে কূলে দাঁড়িয়ে জালটা উঁচু করেছি আর দেখি যে একটা ভেটকি মাছ পড়েছে বড় একটা ভেটকি মাছ পড়েছে জালে তখন আমার মনটা কত আনন্দ আমি সেই ভেটকি মাছটা নিয়ে কথায় বলে যে বেশি লোভে অতি লোভে তাঁতি দগ্ধ আমি বলি কী যে আমার অত লাভের দরকার নেই আমার ইচ্ছাটা পূরণ হয়েছে আমি এইবার মাছ টাছগুলো বেছে ব্যাপারীকে দিয়ে বড় মাছটা নিয়ে বাড়ি যাব সেখান থেকে এসে বাড়ি আমার পাতলা জাল পাতা সেই জালে গিয়ে দেখছি যে যে জায়গায় যে কূলে বেশি আবর্জনা লোক চলে না মানুষ চলে না মাছ সব সময় নিরালা জায়গাতে চলতে চায় যেখানে বেশি মানুষের সমাগম সেখানে যেতে চায় না ভয়তে প্রত্যেকে জীব তো একটা মরণের ভয় আছে তখন দেখি যে সেই যে কূলের দিকে ঘাস টাস বেশি আবর্জনা বেশি তবে কিন্তু আমার সাপ পোকার ভয় করে লাঠি দিয়ে আগে সেইগুলো নেড়েচেড়ে নিয়ে জালটা উঁচু করি ঘুরে দেখি যে মাছ পড়েছে বিশাল মাছ আর লোকে বলে কী মাছ দেখব ও ঠাম্মা তোমার মাছ দেখব তোমার মাছ দেখব আর তো ধুস আমার তা পায়ে ব্যথা মাছ দেখতে চায় আমি হাঁটতে পারছি না কোনো কিচ্ছু না আমি পরে মাছ দেখিস খন আমি নদীর থেকে বলে আসলে আমার কষ্টই আসছে দারুন বুঝলি আমি এখন বিড়ি খাওয়ার সময় জিরিয়ে নেব নিয়ে তারা বাড়ি যায় না হলে আমার মাছগুলো যদি আবার দেখাই তো ওরা রাত্রে গিয়ে আমার মাছগুলো তুলে নেয় জালের থেকে নয় আবার জালটা কেটে দেয় এরম সকল রকম অবস্থা হতে পারে বুঝলে সেই জন্য আমি মাছ টাছ দেখাই না বড় বড় মাছ ওই রকম ভাবে মারি ছিপ ওই রকম আনড় জায়গায় ছিপ দাও যেখানে তোমার পরিষ্কার না আনড় জায়গায় আর কি সেই জায়গায় ছিপ দাও ওদের শুধু ছিপ দাও মাঝে মাঝে এ রকম মাথাটা টানব নিচু করব টানব নিচু করব ঘাওড় দিও না ঘাওড় দিলে আবার অনেক মাছ ভয়েতে আসে না কই মাছগুলো কিন্তু ভয়েতে আসে না খাওয়ার দিলে তো এখন আমি একটু মাথাটা নিচু কার উঁচু কর এর করতে করতে কপাত করে বড় কই মাছ একেবারে টেনে নিয়ে যাবে আর আমি যখন হাতে ভার না ঠেকবে যত সময় তত সময় আমি ছিপ টানব না যেই ভার ঠেকবে আর ছিপ টানব একদিন ছিপ নিয়ে টেনে এক বড় ট্যাংরা মাছ রাস্তা দিয়ে লোক যাচ্ছে ওনার তার গায়ে যেয়ে বাজে আর ওরে বল তো ওরে বাবা আমার তো গায়ে বেজে গেল তো আমি মরতাম আমি বললাম তুই মরতি আমি খেয়ে বাঁচতাম তো ও গায়ে বাঁধবে না বুঝতে পেরেছ আমার একটা একটা টেকনিক আছে বুঝতে পেরেছ জাল জাল টানি ভালো আর ছিপ টানায় ভালো টেকনিক আছে আমি সেই ভাবে ছিপটা টানি টেনে বড় বড় মাছ যে দেখে সে দেখে আর যে না দেখে তো তারে আর মোটেই দেখাই না দেখালে কিন্তু আর মাছ হয় না বুঝতে পেরেছ ওখান থেকে এসে আবার খালে আসি এসে খালে পড়ি মাছ মারতে মেরে লোকে মাছ মারে কোথায় আর আমি মাছ মারি কোথায় জানো যেখানে ঝোপঝাড় বেশি তার মধ্যে টেম্পু জাল ঢুকিয়ে দেব দিয়ে উঁচু করে ধরে ধরে ধরে ধরে নিয়ে তার পরে আবর্জনাগুলো আমি এক ধারে করে দেব ওরে মাছ তাতে কী মাছ আমি মাছ মারতে আমি এমনি যখন মাছ না খাই তখন মাছ খাই না কিন্তু যখন আমার মাছ খাওয়ার ইচ্ছা ঠিক করি তখন আমি মাছ ঠিক আমি ঠিক যে কোনো প্রকারে জোগাড় করবই ও কোনো ব্যাপার না তা হলে বড় বড় মাছ মারতে গেলে এই ভাবে মারতে হয় অনেক সময় মাছ স্নান করতে গেলেও বড় মাছ কাপড়ের মধ্যে এসে ঢোকে ভয়েতে একটা মাছ তারা জালে মাছের এসে গেল আর আমি কপাট খুলে যেই কাপড়টা এ রকম ভাবে চেপে দিলাম এ মাছটা আমার কাপড়ের মধ্যে পুরে গেল বুঝতে পেরেছ এ রকম ভাবে মাছ মারতে গেলে এই ভাবে মাছ না মারলে মাছ মারা যয় না একদিনে আমি গিয়েছি নদীতে গিয়ে এক বড় মাছে আমার গুঁতো দিয়েছে কিন্তু আমি মনে করছি কামড় আমাদের সামনে এক ছেলের হাত কেটে নিয়েছে কামড় বুঝলে কামড়গুলো কী রকম জানেন তো ওই ট্যাংরা মাছ আর কামড় এক সমান মাছ কামড় ট্যাংরা মাছ আর কামড় একই সমান হাতটা কেটে নেওয়ার সাথে সাথে কামড়ের তো বত্রিশ পাটি দাঁত সে দাঁত তো চোখে দেখাই যায় না এত শৌখিন দাঁত দিয়ে গা ছুলে মাত্র কেটে যাবে খচ করে কেটে যায় তা এখন তার হাত কেটে গিয়েছে সেই রক্ত বন্যা আমি তো ফিট এই হ্যাঁ

আমি তো ফিট বুঝলে তখন সেই দেখছি কামড়টা কত না দু হাত উপরে উঠে গিয়েছে মাছ জল ছাড়া তার মানে ওদের ভয় নেই টেংরা মাছে শুধু একবারে ওরা মেরে উঠে পাছার থেকে মাংস কেটে নিয়ে গিয়েছে পাছার থেকে এই তার পরে হাতের থেকে এই আরেকটা হাত নিয়ে গিয়েছে তাই ছেলেটাকে কোনো রকমে হসপিটালে নিয়ে পার্টির ইয়েতে বিনা পয়সায় বিনামূল্যে সারণ করল এই জায়গার মাংস ও জায়গায় ও জায়গার মাংস ওই জায়গায় দিয়ে সেই রোগীটা সারল এখন কিন্তু সেই রোগীটা বড় খুবই ভালো আছে খুবই সুস্থ আছে আর তার বিয়ে থাও হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চা সব হয়ে গিয়েছে তাই ওই ফাংশনটা তার সুস্থ আছে বিয়ে হয়ে গিয়েছে ওটা দেখে আমি একটু মনে শান্তি পেলাম কিন্তু যখনই কামড় কাটল তখন কিন্তু আমার মনে কোনো অশান্তি আমি ওই জায়গায় ঘুরেই পড়েছি এখন কিন্তু সে সবচেয়ে ভালো আছে